আমি একটি জনপ্রিয় রেসিপি সুপারিশ করতে পারি যা অনেক লোকই উপভোগ করে সেটি হল চিকেন অ্যালফ্রেডো এটি ইতালিয় বা আমেরিকান একটা খাওয়ার এটির সাথে মুরগির কোমল টুগরোগুলো একত্রিত করে পাস্তার ওপরে পরিবেশন করা হয় এটি এর সমৃদ্ধ আনন্দদায়ক স্বাদ এবং সস যেভাবে পাকা চিকেন ও পাস্তাকে পুরোপুরি পরিপূরক করে তার জন্য এটি খুবই পছন্দ উপাদানগুলির সংমিশ্রণ একটি সুরেলা এবং সন্তেষজনক খাবার তৈরি করে যা এর স্বাদ এবং আরামদায়ক খাওয়ারের আবেদনের জন্য অনেকেরই খুব পছন্দ এটি সবার কাছেই খুবই বেশি পছন্দ আমার বাড়ির পরিবারেরও খুব পছন্দ